বিশুদ্ধভাবে খাবারের জন্য আমি ভ্রমণ করেছিলাম আমরা পুরী ঘুরতে গিয়েছিলাম সেখানে অনেক হোটেলেই আমি দেখেছি বিশুদ্ধভাবেই সব খাবার তৈরি করে কিন্তু গ্র্যান্ড হোটেলে দেখেছি যে খুব ভালোভাবেই সেখানে খাবার পরিবেশন করা হয় সেখানে যেখানে রান্না হয় সেটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং তার আশপাশটাও খুব সু পরিষ্কার আর ওখানকার ব্য লোকেদের ব্যবহারও খুব ভালো তাই যখনই পুরীতে আমি ঘুরতে যাই ওই হোটেলেই থাকি এবং ওখানকার খাবারই আমি খাই

আমি সব সময় সবাইকে বলি যে খাবার আগে যেন হাত পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে খেতে যাতে হাতের মাধ্যমে আমাদের কোনো জীবাণু আমাদের শরীরে না যায় শরীরটা যেন বিশুদ্ধ থাকে খাবারের মাধ্যমে শরীরটা যেন বিশুদ্ধ থাকে সেই চেষ্টা আমি নিজেও করি আর সবাইকে এটাই বলে সচেতন করি